আমি আপনার সংস্থার একজন ক্যাব ড্রাইভারের কাছে আমার বসনছড়া থেকে পশ্চিম মেদিনীপুর যাওয়ার ক্যাব বুক করেছিলাম অনিবার্য কারণবশত আমি বসনছড়ার পরিবর্তে এখন এই মুহূর্তে চন্দ্রকোনাতে রয়েছি আপনি অনুগ্রহ করে আপনার ওই ক্যাব ড্রাইভারকে যদি ওই নির্দিষ্ট ঠিকানায় চন্দ্রকোনাতে আসতে বলেন তাহলে উপকৃত হব